যোগা অত্যন্ত একটা ভালো জিনিস এবং প্রত্যেককে নিয়মিত করা উচিত আমি যোগব্যায়াম করতে ভালোবাসি এবং আমি যোগব্যায়ামের পিছনে প্রায় ষাট মিনিট থেকে দেড় ঘন্টার মতো সময় ব্যয় করি এবং প্রত্যেক সকালবেলা বা সন্ধ্যাবেলা নিয়মিত সূর্যাস্তের আগে এবং সূর্যাস্তের পরে যোগব্যায়াম করা উচিত এতে শরীরের বা মন খুব সতেজ থাকে সাধারণত আমি আমি আমাদের ছাদে বা উঠানে আমি যোগব্যায়াম প্র্যাকটিস করি এবং যদি কোথাও বাইরে আউটডোর কোনো ক্যাম্পিংয়ে যায় বা এতে যাই তখন চেষ্টা করি যে এটা মিস না হয় এবং আমি সেখানে গিয়ে যোগাটা রাখার যোগাটা প্র্যাকটিস রাখার চেষ্টা করি যাতে শরীর ভালো থাকে বা আমাদের কনসেনট্রেশানটা ঠিক থাকে এবং প্রত্যেককে বলবো যে নিয়মিত যারা ছোটো বাচ্চারা তাদের হচ্ছে কে যোগা করা উচিত এবং এতে তাদের হেলথ খুবই ভালো থাকবে